ঝাড়গ্রাম জে লায় আমাদের কাছাকাছি অনেক ধরণের নদী আছে অনেক দেখার জায়গাও আছে যেমন এখানে আছে আমাদের মিউজিয়াম আছে যেখানে অনেক মানুষ দেখতে যায় তাছাড়া বন জঙ্গলের মধ্যে আছে হাতিবাড়ি তারপরে নদীর মধ্যে আছে কাঁসাই নদী সুবর্ণরেখা নদী ডুলুং নদী তো এইগুলো দেখতে খুব অপরূপ সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এবং এখানে দেখার জন্যই লোক আসে এসে এখানে পর্যটন কেন্দ্রও হয়েছে তো এই এই ঝাড়গ্রাম জেলা যেহেতু বন জঙ্গল এরিয়া তো এখানকার মানুষ এখানে বাইরের মানুষ এখানে জঙ্গল দেখতে আসে খুব সুন্দর একটি প্রকৃতি রাজবাড়িও আছে যেখানে মানুষ ঘুরতে যায় সেখানে এবং এখানে জঙ্গল দেখতে আসে বলে পর্যটনকেন্দ্র করেছে বলে এখানে অনেক পুলিশও দেওয়া হয়েছে ফরেস্টের অফিসার